পশ্চিমবঙ্গের লোকেরা বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে উপভোগ করে এর মধ্যে যেমন দুর্গা পুজো এটি পশ্চিমবঙ্গের প্রধান উৎসব এবং একাধিক সাংস্কৃতিক কা কার্যক্রম যেমন মণ্ডপসজ্জা নাটক সংগীত এবং নাচের আয়োজন থাকে তারপর লালন সংগীত বাংলা ফোক গান বিশেষ করে লালন সংগীত যা গানে দ দার্শনিক এবং সামাজিক বার্তা তুলে ধরে তারপর বইমেলা কলকাতা বইমেলা একটি বিখ্যাত আয়োজন যেখানে নানা ধরনের বই সাহিত্যিক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবার চলচ্চিত্র উৎসব কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং অন্যান্য চলচ্চিত্র পো প্রদর্শনী যেখানে দেশি বিদেশি চলচ্চিত্র দেখা যায় এবার পূজা উৎসব ছট পূজা কালী পূজা বৈশাখী মেলা প্রভৃতি স্থানীয় উৎসবগুলোতে অংশগ্রহণ এবং আনন্দ উদযাপন করা হয় এছাড়া পশ্চিমবঙ্গের লোকেরা বিভিন্ন ধরনের নাটক গানের অনুষ্ঠান এবং সামাজিক মেলা আনন্দেও অংশগ্রহণ করে থাকে